আমার জানা পাঁচটি আন্তর্জাতিক শহরের নাম হল প্রথম ভারতবর্ষের কলকাতা কলকাতা একটা আন্তর্জাতিক শহর দু নম্বর হচ্ছে মুম্বাই মুম্বাইও একটি আন্তর্জাতিক শহর তিন নম্বরে চেন্নাই চেন্নাইও একটি আন্তর্জাতিক আন্তর্জাতিক শহর চিনের বেজিং এটাও একটা আন্তর্জাতিক শহর বাংলাদেশের ঢাকা এটাও একটা আন্তর্জাতিক শহর